হ্যালো হ্যাঁ ডাক্তার বলছি বলুন ও জ্বর কমছে না জ্বর কমছে না মানে আপনি কি রক্ত পরীক্ষা করেছেন আচ্ছা রক্ত পরীক্ষা করুন কারণ এখন ডেঙ্গু হচ্ছে অ্যাঁ প্রায় বাড়িতে ডেঙ্গু সব আমি আমার কাছে যতো পেশেন্ট ভর্তি আছে সব পেশেন্টেরই ডেঙ্গু হয়েছে কারণ আপনি রক্তটা তাড়াতাড়ি পরীক্ষা করে দেখুন তাড়াতাড়ি রক্ত না পরীক্ষা করলে আমি তো জানতে পারবো না আর আপনি যদি না রক্ত পরীক্ষা করতে পারেন আমার এখান চলে আসুন আমি রক্ত নিয়ে পরীক্ষা করে দেখছি হ্যাঁ আমি যাবো না আমার হচ্ছে এ যাবে আমার একটা শিষ্য আছে সে যাবে গিয়ে ওই রক্ত নিয়ে আসবে নিয়ে এসে এখানে ল্যাবোটারিতে টেস্ট কোরে দেখে আপনাকে খবর দেবো আর ডেঙ্গু হলে আপনি আসবেন আমার এই চলে আসুন আমার এখানে হাসপাতালে আমি ভর্তি নিয়ে নেবো কটার সমায় পাঠাবো আপনি বলুন বিকালের দিকে বিকালের দিকে ও আবার অন্য জায়গায় পেশেন্ট একটা দেখতে যাবে না একটু দুপুরের দিকে হলে ভালো হয় হ্যাঁ আপনার ঘরে কেউ আছে কি আচ্ছা যদি কেউ আসে আশপাশটা দেখুন আশপাশে যদি জল জমে থাকে কোনো ভাঙা বাটি কি মগ ভাঙা বালতি ভাঙা ওতে জল জমে থাকলে মশা প্রচুর ওতে হয় ওইগুনো জল ফেলে দিতে হবে আর ওইগুলো সব উলটে উলটে রাখতে হবে যদি আপনার ঘরে কেউ আসে আপনি এইটা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মশা জমছে সেই হ্যাঁ ঠিক আছে